আমার লেখার প্রতি লেখার প্রতি খুবই লক্ষ্য এবং আকাঙ্খা আছে কারণ আমি লিখতে খুব পছন্দ করি তা কোনো ছড়া হোক কবিতা বা গদ্য বা আমি বা কোনো বড়ো উপন্যাস এগুলো আমি খুব যত্ন সহকারে এবং পরিষ্কার গোটা গোটা অক্ষরে খুব লিখতে ভালোবাসি আর এই এই লেখা যদি কেউ অন্য আমার আমার লেখা যদি অন্য কেউ দেখে এবং আমি আশা রাখবো যে আমার লেখার দ্বারা সে প্রভাবিত হয়ে সেও পরবর্তীকালে আমার চেয়েও আরও ভালো সুন্দর করে লিখতে পারবে আর আমার মতন আমি যেরকম গদ্য কবিতা উপন্যাস লিখে যে খ্যাতি বা সুনাম অর্জন করেছি আমার ইচ্ছা যে যেন আমার লেখা দেখে আরও অন্য কেউ আমার থেকে আরও ভালো লেখে এবং সেও তার জীবনে যেন আমার মতন খ্যাতি বা সুনাম অর্জন করতে পারে